আমি আমার অবসর সময় বলতে যখন বাড়িতে থাকি তখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সূর্য প্রণাম তারপর ধ্যান যোগাসন এইগুলো ব্যায়ামের মাধ্যমে আমি এই সমায়টাকে কাটাই তারপরে উঠে নিজের নিত্য দিনের যেই কাজকর্মগুলো মানুষের থাকে সেগুলো করে আমি পরিবারের সকলের সাথে সকালের খাওয়ার করি তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে কিছুটা সমায় কাটানোর পর আমার বিশ্রাম বিশ্রাম নেওয়া হয়ে গেলে তখন সোশাল মিডিয়া তো এখন সবাই ইউস করে সেখানে কিছুটা সমায় কাটিয়ে ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ সেখানে বন্ধু বান্ধবদের সাথে একটু আলোচনা করা বা তাদের সাথে কথাবার্তা বলা সেগুলো করে আমি একটু নিজের ফিটনেসের দিকেই খেয়াল দিই যেরকম জিমে যাওয়া সেখানে ক্যারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস করা এইসবের দিকে খেয়াল দিই কোনো সৃজনশীল কার্যকলাপ বলতে গেলে নাচ গান এইসবের মধ্যেও নিজেকে ব্যস্ত রাখি এবং গ্যাজেট কিছু কিছু বন্ধুদের সাথে যখন দেখা হয় তাদের ভিডিও গেমস নিয়ে খেলা এবং এইভাবেই সারা দিন নিজেকে ফিটনেসের মধ্যে দিয়ে রাখি বা নিজের অবসর সময়টাকে এভাবেই কাটাই বিশেষ করে সময়টা যায় আমার যোগ ব্যায়াম ও তারপরে কিছুটা বিশ্রাম নিয়ে আর তারপরে যে সোশাল মিডিয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোর সাথে আমি একটু বেশি সময় কাটাই কারণ এখানে অনেক ধরনের ভিডিও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই